হ্যাঁ আমি ছবি তোলার সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম আমারই কিছু বন্ধু বান্ধব ওরা বলছিলো আমি ভালো ছবি তুলতে পারি না ওরা ভালো ও ভালো ছবি তুলতে পারি ও বলছে ওই ভালো ছবি তুলতে পারে তার মধ্যে চ্যালেঞ্জ করেছিল তুই ভালো ছবি তুলতে পাইছি তো আমি ওদের কথাতে কোনো গুরুত্ব দিই নি ভেবেছিলাম আমি মনে মনে ভেবেছি যে আমিই ভালো ছবি তুলতে পারি ও আমাকে চ্যালেঞ্জ করেছিলো আমি কিন্তু মনে মনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম আমি একদিন বাইরে বেড়াতে যাই সেখানে দেখি পাহাড় প্রাকৃতিক খুব সুন্দর একটা দৃশ্য সেখানে আমি অনেকগুলো বেশ কিছু ছবি তুলে এনেছিলাম সেগুলো আমি পোস্ট করেছিলাম সোশ্যাল মিডিয়াতে অনেক পরিমাণে লাইক ভিউজ কমেন্ট এসেছিলো সুন্দর হয়েছে খুব সুন্দর তখন আমি মনে মনে ভেবেছিলাম যে না চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আমি ঠিকই করেছিলাম কারণ আমি চ্যালেঞ্জটাতে যেতে গেছি

এরপর ভালো ছবি তোলার জন্য ভালো ছবি তুলেছিলাম এই জন্য আমাকে অনেক ইয়েতে ফটোগ্রাফি হিসেবে ক্যামেরা বয়ন হিসেবেও আমাকে ডাকা হয় তো এটা আমার খুব ভালো লাগে